হ্যাঁ আমি জিতু বলছি রে

হ্যাঁ বলছি হারু তো বলছি ভালো আছো তো না কি হ্যাঁ আমি বলছি অনেক দিন তো সেই কাজ বাজ তো আর হলোই নি মানে সেই যে মুম্বাই ছাড়লুম আর তো কোন কাজ দেখাও হয় নি তারপর থেকে এই মাস ঘরেই বসে আছি চলবে আমি তো খুঁজে পাচ্ছি না আমারও তো না না আমারও তো একই অবস্থা আমারা কি বলবো কোন কাজ পাই নি যদিও একটা এ করেছিলুম তাও কিছু হয় নি আমি ভাবছিলুম তোকে ফোন করবোই দিয়ে আর কি তুই তোর কাছে সেরকম কোনো কাজ আছে না কি দেখিস নি কোথাও পুরুলিয়ার দিকে আমি বলছি পুরুলিয়ার দিকে তো কি কাজ করবি আমি তো সেটাই বুঝতে পারছি মানে কি কাজ হ্যাঁ সে তো নয় ঠিক আছে কিন্তু আমি বলছি নইলে আমি ভাবছিলাম ওই জলপাইগুড়ির দিকে যাওয়ার কথা বুঝলি আমার একটা দাদা আমাকে বলছিলো জলপাইগুড়িতে তো চা ফা চাষ হয় দাদা বলছে যে ওখানে আরও সব অনেক কারখানা টারখানা আছে বড়ো যে তাহলে ওইদিকেই যাও ওইদিকে যে কোন একটা কাজ মোটামুটি আশা করছি পেয়ে যাবে বুঝলি হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ জলপাইগুড়ি তো বরফ পড়ে ঠান্ডা এলাকা ওহ না সেটা তো আমি যাই নি এবার হ্যাঁ ঠান্ডা তো থাকবেই এবার কি কি করবো আমি বলছি নইলে আর একটা কাজ করবি কি আমরা কলকাতার দিকে যাব তো কলকাতাতেও ধর অনেক কোম্পানি আছে অনেক বড়ো বড়ো কারখানা কলকাতা তো আমাদের কি বলবো একবারে মহানগরী যাকে বলে ওখানে আশা করছি যে কোন না যে কোন একটা কাজ আমরা পেয়ে যাব দুজনে বুঝলি না না সেটা নয় হ্যাঁ কলকাতা অবশ্য বড়ো জায়গাই কিন্তু ব্যপার হচ্ছে আমার এক দুটা একটা পিসির ছেলে আর এক দুজন এই মানে পাশাপাশি কয়েকটা দাদা কাজ করে কলকাতায় এই কয়েকজনে গেঞ্জি কোম্পানিতে গেঞ্জি ফ্যাকটরিতে কাজ করে ঠিক আছে তো হ্যাঁ ওই তাদের সঙ্গেই ভাবছিলাম তাহলে যোগাযোগ করবো আর তাদের সঙ্গেই ভাবছিলাম যে মোটামুটি তারা ভালোই বললো ভালোই বেতন টেতন দেয় আর থাকা খাওয়া তাদেরই সপ্তাহে এক দুদিন ঘর আসতে দিবে আমি ভাবছিলুম তাহলে কলকাতাকেই যাব বুঝলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওদের সঙ্গে কথাবার্তা বলছি দিয়ে না হয় তোকে পরে একদিন ফোন করে জানাবো বুঝলি ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ রাখছি